পশ্চিমবঙ্গে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সময় প্রচুরই চ্যালেঞ্জের মুখে মুখি মুখোমুখি পড়তে হয় যেমন খরচ এখনকার কী কী বলতো পয়সা এখন প্রচুর খরচ হয় কারণ কেউ যদি সদ্য কারোর মাধ্যমে যদি কারোর মারফতে যদি কোনো চাকরি পায় তো সেক্ষেত্রে কি মোটাটা অংকের টাকা বলা হয় যে এ টাকা এতো টাকা লাগবে তো সেক্ষেত্রে কী তো প্রচুরই কিন্তু সমস্যার মধ্যে পড়ে এবং যদি আবার চাকরি না থাকে পারিবারিক চাপ থেকেও কিন্তু এ চাকরির জন্য প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে কিন্তু প্রচুর পরিমাণে তাদেরকে ইয়ে করা হয় চাপ দেয়া হয় যে তোমাকে চাকরি করতেই হবে কাজ করতে হবে যতো টাকা লাগুক দিবো এবং যতো পরিমাণে খরচা হোক তাও করবো তো সেক্ষেত্রে কী প্রত্যেকটি ই শিক্ষক শিক্ষা যারা পড়াশোনা করে সব রকমভাবে এ সব কিছু পাস করে ডিগ্রি দিয়ে পাস করে বা ইঞ্জিনিয়ার নিয়ে পড়ে সমস্ত কিছু যে যেরকমভাবে পড়তে ভালোবাসে সে সেরকমভাবে পড়ে যদি চাকরি পায় তাহলে কিন্তু একটা নিজেদেরই কিন্তু গর্বিত বোধ মনে করে নালে কী যদি চাকরি না পায় তালে কতো কতো টাকা দিয়ার সত্ত্বেও তারা চাকরি পায় নি তো তাদের কী জীবন তো পুরো ব্যর্থ ওই জন্যে কী চ্যালেঞ্জ নিয়েও অনেকেই কী করে চাকরি তাদেরকে দেয় নি সেক্ষেত্রে তো সাধারণ মানুষের তো প্রচুরই অসুবিধা হয় তো সেক্ষেত্রে কী যে প্রত্যেকটা মানুষের কাছে নির্দিষ্ট তার অভিজ্ঞতা এবং নির্দিষ্ট তার টাকার পরিমাণ নিয়ে যেন একটা শিক্ষার্থীকে সে চাকরিটা যেন দেয়া হয়